প্রধানত লোকালয়ে সাধারণ মাছ ধরতে গেলে বঁড়শি এবং খাদ্য দিয়ে মাছ শিকার করা হয় বিভিন্ন ধরনের মাছ তবে নদীর মাছ ধরতে গেলে প্রধানত নৌকা এবং দু তিনজন মিলে যেতে হয় বিভিন্ন থোপা বিভিন্ন দড়ি বিভিন্ন বঁড়শি নিয়ে হ্যাঁ জাল ফেলে প্রধানত মাছ ধরা হয় তবে ছোটো ছোটো যেগুলো বাগদা সেগুলোকে শিকার করার জন্য নদীর পার দিয়ে আস্তে আস্তে জাল টানতে হয় জাল টানতে টানতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হয় গিয়ে ছোটো ছোটো মাছ সেগুলিতে পাওয়া যায় আর বড়ো মাছ ধরার ক্ষেত্রে জাল ব্যবহার করতে হয় এই জালগুলি বিভিন্ন ধরনের মাছ পড়ে নদীর মাছ যেগুলি অত্যন্ত সুস্বাদু এর আগে আমরা একবার গিয়েছিলাম মাছ ধরতে এবার প্রচুর মাছ পেয়েছিলাম এই প্রধানত এটি গুনে আমাবস্যা কিম্বা পূর্ণিমা তার পর পরেই যেতে হয় তিন চার দিন অত্যান্ত বেশি মাছ পাওয়া যায় এরে বোট নিয়ে চালিয়ে গিয়ে যেখানে মাঝ বরাবর এখানে জাল ফেলতে হয় এমন কি জাল দিয়ে বোটের পেছনে নেট জাল বেঁধে এটে ঘুরে বিভিন্ন ধরনের যে ময়লা আবর্জনা থাকে সেগুলোকে বের করলে অনেক রকম বাগদা কিম্বা ছোটো ছোটো পিন সাটি পাওয়া যায় আর বঁড়শি দিয়ে যে মাছগুলি পাওয়া যায় সেগুলি বিভিন্ন ধরনের ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের নদীর মাছ কিম্বা শঙ্কর মাছ এসব মাছও পাওয়া যায় এমন কি পাঙ্গাস ট্যাংরা সেগুলিকেও মারার জন্য বোটে করে যাওয়া হয় এই জন্য আমরা অমাবস্যা কিংবা পূর্ণিমার পরে আমরা এটি রুটিন মাফিক আমরা যাই মাছ ধরতে